কোনো চলচ্চিত্র তারকাদের সাথে আমি ব্যক্তিগতভাবে দেখা করতে চাই আমার মনে হয় যদি কোনো চলচ্চিত্র তারকাদের মুখোমুখি হতাম তাহলে আমি তাদের জিজ্ঞাসা করতাম যে কীভাবে তারা এই অভিনয়ের জগতে এসেছে তারা কি কোনো অভিনয় করার মাধ্যম থেকে অভিনয় করা শিখেছে না কি দেখতে টেখতে খুব সুন্দর বলে খুব সুন্দরী বলে তারা অভিনয় করার সুযোগটা পেয়েছে না কি কোনো সুপারিশের জোরে বা সুপারিশের মাধ্যমে তারা এই সুযোগ পেয়েছে কারণ দেখেছি অনেক মেয়েরা হয়তো ওদের থেকে অনেক অনেক সুন্দরী কিন্তু তারা তো সেরকম সুযোগ পায় না না কি অভিনয় করার মতো তাদের কোনো সুযোগের জায়গা নেই বলে দেখা হলে আমি তাদের আরও জিজ্ঞাসা করতাম যে পড়াশোনার পাশাপাশি কীভাবে তারা এই অভিনয় জগতে সুযোগ লাভ করেছে কারণ আমার মনে হয় হয়তো আমিও যদি এরকম একটা অভিনয় করার সুযোগ পেতাম তাহলে বা ওই রকম একটা প্ল্যাটফর্ম পেতাম তাহলে হয়তো আমিও একজন তারকা হতে পারতাম এটাই আমার মনে হয় এটাই আমি ওদেরকে আমার একটা জিজ্ঞাসার ব্যাপার হয়ে দাঁড়ায় মনে একটা উৎসাহ জাগে হ্যাঁ যে ওদেরকে যদি মুখোমুখি হতে পারতাম তাহলে আমি ওদেরকে জিজ্ঞাসা করতাম কীভাবে তারা এই সুযোগ পেয়েছে কীভাবে তারা এই অভিনয় জগতে এসেছে এটা যেন আমাকে একটা প্রশ্নের মতো আমার কাছে হয়ে দাঁড়িয়েছে